পাখিদের ড ডেকে আনার জায়গা বলতে আমাদের বাড়ির ছাদ বাগান ওখানে পাখিরা সব সমময়ই থাকে তার কারণ কী জানো আমার অনেক দিনের ও অভ্যেস পাখিদের খেতে দেওয়া কোথাও গেলেই পাখিদের জন্য খাবার আনতেই হয় কারণ ও বিকালে এবং সকালে ওদের খাওয়ার একটা টাইম থাকে যে টাইমে ওদের ডেকে এনে আমি খেতে দিই এটা আমার খুব ভালো লাগে ওদের ডাকটা আর ওদের উড়ে উড়ে ওই খাওয়ার খাওয়া ওদের ডাককে আমার খুব ভালো লাগে বাড়িতে এর জন্য আমার বন্ধুবান্ধবীরাও আসে ওই পাখি দেখা আর ওদের খাওয়ার খাওয়ার দেখার জন্য পাখিদের ওই কিচিমিচি ডাক খুব ভালো শোনায় আর ওরা ওরাও খুব খেতে আসে এই দুই টাইমে ওদেরও বোঝা আছে যে আমি এই টাইমে ওদের খেতে দিই খাওয়ার খাওয়ার লোভে ওরা আসে পাখি নাকি শহরে থাকে না আমি তাদের বলব যে ওদের খেতে দিলেই ওরা আসবে এবং খেয়ে যাবে এবং জল খাওয়ার খেয়ে ওরা ওরা অনেক খুশি হয় খুশিতে আবারও আসবে আবার দুপুরে জলে স্নানও করে যায় মাঝে মাঝে পাখিদের খেতে দেওয়ার জন্য আলাদা কোনো জায়গার দরকার হয় না বাড়ির ছাদে বা বাড়ি একটু ফাঁকা জায়গায় খাবার দিয়ে একটু ডাকলেই ওরা এসে খাবার খেয়ে যাবে খাবার খেয়ে গেলে ওরা অনেক খুশি থাকে এবং যখনই খাওয়ার সময় হয় ওরা আসবে এবং খেয়ে ডেকে চলে যায়